হ্যাঁ বই ছাড়া আমি অনেক সংবাদপত্র ব্লগ বা গল্পের বই পড়ি সংবাদপত্র বলতে দৈনিক যে সংবাদপত্র আসে সেই সংবাদপত্র পড়াশোনা করি সেই সংবাদপত্রগুলো পড়ে দৈনিকের যে খবর সেই খবরগুলো আমি দেখি পড়ি এবং সংবাদপত্র ছাড়াও নানারকম পত্রিকা বা ব্লগ এগুলো পড়ি এর থেকে অনেক কিছু বুঝতে পারি অনেক কিছু অনুভুতি হয় বই ছাড়াও দৈনিক জীবনে আমাদের সংবাদপত্র বা অন্যান্য সবকিছু পড়াটা দরকার বলে আমি মনে করি ওই জন্য আমি এইগুলো পড়ি নানারকম সংবাদপত্র বা ব্লগ বা গল্পের বই এগুলো পড়ে খুব ভালো লাগে বা পড়ে আমাদের মনে হয় কিছু অনুভুতি আসে তাছাড়াও অনেক কিছু শিক্ষা পাওয়া যায় এইজন্য বই ছাড়া সংবাদপত্র বা ব্লগ এইগুলো পড়া দরকার বা পত্রিকা যেসব গল্পগুলো থাকে সেগুলো আমি খুব ভালোবাসি পড়তে সেগুলো পড়ি আমি